প্রথমেই বলব আমি মাছ ধরা শিখেছি আমার বাবা বা দাদা বা বাড়ি বিভিন্ন বড়দের কাছ থেকে আমি শিখেছি তারা যেভাবে মাছ ধরত জাল পেতে বা জাল খেপলা জাল দিয়ে জাল মেরে যেভাবে মাছ ধরত সেভাবে আমি তাদের কাছ থেকে মাছ ধরা শিখেছি এই সব মাছ ধরার কৌশলগুলো তাদের কাছ থেকে না শিখলে আজ আমি মাছ ধরা শিখতে পারতাম না শেখার সেই সব কৌশল হলো জাল পেতে দিলে অনেক সময় মাছ পড়ে বা জাল খ্যামন মারলে জালের ভিতরে মাছ ওঠে এভাবে আমরা বিভিন্নভাবে জাল পেতে দিলে জালে মাছ পড়ে বা জাল মারলে জালে মাছ উঠে আসে এভাবে আমরা মাছ ধরে থাকি